স্কুলেতে আমার প্রিয় বিষয় হলো বাংলা বাংলা পড়তে খুবই ভালো লাগতো আর সমস্ত মনীষিদের জানা যেতো মনীষিদের জীবন কাহিনি সমস্ত কিছু জানতে পারতাম আর আমারও মনীষীদের জীবন কাহিনি শুনতেও খুব ভালোও লাগতো কঠিন বিষয় বলতে ম্যাথটাকে একটু কঠিন মনে করতাম সমস্ত অঙ্কগুলো পেরে উঠতে পারতাম না আর স্কুলে ছুটির দিন বলতে শনিবারটাকে সব থেকে হয়তো আনন্দের দিন মনে করতাম কারণ শনিবারে টিউশনের পর আমাদের ছুটি হয়ে যেতো আর তারপরে খেলা করার টাইমও পেতাম অনেকটা তাই আমি শনিবারটাকেই ছুটির দিন বলে মনে করতাম